আমি একটা ক্যাব বুক করতে চাই দাদা আমি ফোন করেছিলাম বিকালে আমি ঝাড়গ্রামের রানাহাটি থেকে বলছি আপনি আমাকে ফোনটা করুন আর বলতে চাইছি যে আমি এ আপনি মোড়ে কোন অটো পাওয়া যাবে আমি স্টেশন যেতে চাই আর স্টেশন যেতে অটো পাওয়া যায় আপনি আপনাকে বলুন প্লিজ